হ্যাঁ আমি রান্নার শখকে আমার পেশা হিসাবে নিতে চেয়েছিলাম কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি আমি সমস্ত রকমের রান্না করতে পারি সেই জন্য আমি আমার একটি হোটেল বা রেস্টুরেন্ট খোলার চিন্তাভাবনা করেছিলাম আমার খুব স্বপ্ন ছিলো কিন্তু আমি যখন আমার পরিবারকে আমার স্বপ্নের কথা জানালাম তারা কেউ রাজি হলো না কারণ এখনও বর্তমান সমাজে মেয়ে ছেলের ভেদাভেদটা রয়েই গেছে আমি যখন বললাম সবাই আমাকে বললো মেয়েমানুষ বাইরে কোনো কাজ করার দরকার নেই তাই আমি ভেবেছিলাম বাড়িতেই কাজটা করব তাও বাড়ির লোক রাজি হলো না